পশ্চিম মেদিনীপুর জেলার পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলির মধ্যে হল দীপাবলি হোলি দুর্গা পূজা ঈদ এবং মকর সংক্রান্তি দীপাবলি আমরা পালন করে থাকি হিন্দু পরিবারে প্রত্যেকের ঘরেই প্রদীপ জ্বালিয়ে আলোয় আলোকিত হয়ে ওঠে দীপাবলির দিন হোলির সময়ে আমরা বড়দের পায়ে আবির এবং ছোটদের গালে আবির মাখিয়ে রঙে রঙে রাঙিয়ে দিয়ে আমরা এই হোলি উৎসবটি পালন করি এছাড়া হোলির সময়ে আমরা ছোট বড়দেরকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি এই অনুষ্ঠানের সময়ে প্রত্যেক ছেলে মেয়েরা হলুদ জামা কাপড় পরে রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাওয়ার আগে এই গানের মাধ্যমে আমরা এই উৎসবটি পালন করে থাকি এছাড়াও দুর্গা পূজার সময়ে প্রত্যেকের বাড়িতে প্রত্যেক ছেলে মেয়েরা নতুন নতুন জামাকাপড় পরে পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরে মায়ের দর্শন করে দূর্গা পূজা উৎসবটিও আমরা করে থাকি এছাড়া ঈদের সময় আমরা মুসলমানদের বাড়িতে গিয়ে তাদের ঈদ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ নিয়ে থাকি রমজান মাসের সময়ে আমরা হিন্দু পরিবারের ছেলে মেয়েরা মুসলমান বন্ধুদেরকে খাবার দিয়ে আসি তাদের রোজা ভাঙার জন্য এছাড়াও মকর সংক্রান্তি হল একটি আন্তর্জাতিক একটি পুজো মকরের সময়ে আমরা মকরের কিছুদিন আগে থেকে টুসু ঠাকুরকে তুলে নিয়ে সর্ষে ফুল দিয়ে তাকে পুজো করে টুসু গানের মাধ্যমে চারিদিকে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই ঠাকুরকে নিয়ে আনন্দ করে তারপরে রাত জেগে সারা রাত ধরে টুসু গান করে তারপরের দিন মকরের দিন নদীতে নিয়ে গিয়ে টুসু ঠাকুরকে ভাসিয়ে দিই ভাসিয়ে দিয়ে এই পূজাটি আমরা সম্পূর্ণ করে থাকি